কাজ রেস্তোরাঁ খোলা বা বন্ধ কি না খোঁজ নিন অথবা সেইটি আপনার এলাকায় খাবার ডেলিভারি করছে কি না জানুন প্রশিক্ষিত